হ্যালো হ্যাঁ দিদি বলো বলো

এমা এইটা তো আমাদের এখানে তো হচ্ছে কিন্তু বুঝতেই পারছো সামনে পুজো তো পুজোর জন্য এখন যেহেতু লতিল ইলেকট্রিকের কাজ তো করছে তো ওই জন্য ওরা সকাল থেকে বন্ধ রাখছে আমাদের এখানেও সেম হচ্ছে আর সিইএসসি লাইনে সরাচর কারেন্ট যায় না তো দেখছি আমি এটা বুঝতে পারছি না বেসিক্যালি ইলেকট্রিক অফিসে গিয়ে হয়তো কথা বললে হয়তো কোনো সলিউশান সমাধান পাওয়া যাবে আপনি এক কাজ করুন ততক্ষণ ত যতো দিন না সমাধান হচ্ছে আশা করছি দু থেকে তিন দিনের মধ্যে সমাধান হয়ে যাবে কারণ বেশি দিন তো চলে না পুজোর কাজ তো আপনি এক কাজ করবেন হ্যালো আপনি আছেন তো হ্যাঁ হ্যাঁ আপনি কাজ করবেন রাতেরবেলা আপনি জলটা তুলে রাখবেন জলটা তুলে রাখলে কি হবে আপনি সকালবেলা ওই জলে কাজটা করে নিলেন আর আপনি তো এমনিতেও সারা দিন তো বাড়ি থাকছেন না তো সেক্ষেত্রে আশা করছি আপনার এই সমস্যাটা কিছু দিনের জন্য সম মানে সমাধান হয়ে যাবে এইটা করলে হ্যাঁ বুঝতে পারছি সে তো অবশ্যই হ্যাঁ কী আর বলবো বলুন তো হ্যাঁ আমি সিইএসসি আমি আমি আজকেই চিঠি করছি একটা সি ই এস সিতে তালে প্রব্লেমটা আশা করছি সমাধান হয়ে যাবে আমাদের এখানেও থাকছে না একদমই তাই স একদমই তাই একদমই তাই জল ছাড়া কিছু করা সম ওয়াশরুম থেকে শুরু করে সমস্তটা একদম তাই একদমই তাই একদম একদম আমি আমি আজকেই আমি আমাদের এখানেও এই সেম সমস্যা হচ্ছে আমি দেখছি আজকেই আমি চেষ্টা করছি আমি আজকে চিঠি করে দিচ্ছি যতো তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হলেই বাঁচি আমাদের এখানেও সোম শোষ সেম সমস্যা থাকা যাচ্ছে না ঘরে ঠিক আছে আপনি ভালো থাকবেন এমনি ভালো আছেন তো ঠিক আছে ঠিক আছে একদম একদম একদম আপনি জানাবেন কোনো সমস্যা হলে ফার্দার কোনো সমস্যা হলে জানাবেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ রাখলাম হ্যাঁ হ্যাঁ একদম একদম